এক ছয় দুহাজার পাঁচ তিন চার দুহাজার নয় সাত দুই দুহাজার আঠেরো তিন ছয় দুহাজার দশ পাঁচ সাত দুহাজার কুড়ি